আমাদের জামা কাপড়ের উপর ফিফটি পার্সেন্ট করে ডিসকাউন্ট আছে আমরা মেয়েদের ছেলেদের সব জামাতে জামাই হচ্ছে আমরা ডিসকাউন্ট দিচ্ছি কিন্তু আপনার কোন জামাটা লাগবে সেটা বলুন আপনি আমি আমি তো আর মালিক নই আমি তো কর্মচারী আমি স্যারের সাথে কথা বলব তারপরে আপনাকে জানাব আমি ফিফটি সবই সব জামা কাপড়ের উপরেই ফিফটি পার্সেন্ট করে ছাড় আছে আপনি বুঝতে পারছেন আমি তো আর মালিক নই আমি তো কর্মচারী আপনি আসুন না আমি স্যারের সাথে কথা বলে দেখব আপনি আসুন আমি স্যারের সাথে কথা বলে দেখছি যদি একটু কমানো যায় আমি নিশ্চই চেষ্টা করব শাড়ির কালেকশন তো ভালোই রয়েছে অনেক অনেক ইয়েতে শাড়ি আছে তো আপনি যা নেবেন আপনি এসে দেখুন না দেখুন আপনার নিশ্চয়ই আমাদের এখানে এত ভালো ভালো শাড়ি আছে আর আপনি বিশ্বাস করবেন না বললে আর সবাই শাড়িগুলো নিয়ে গিয়েছে তো আপনিও আসুন দেখুন নিয়ে যান নিশ্চয়ই ভালো লাগবে আপনার অবশ্যই আমাদের হচ্ছে আমি ঠিক ম্যানেজ করে আমি স্যারের সাথে কথা বলি ঠিক ম্যানেজ করে আমি করে দেব আপনি তো অনেকগুলোই নেবেন বলছেন বাচ্চাদের বড়দের করে আমি দেখি চেষ্টা করি আমি ঠিক আপনাকে ম্যানেজ করে করে দেব ঠিক অবশ্যই অবশ্যই অবশ্যই ঠিক আছে